হ্যালো এই এক একশো আশি এই এগুলো দুশো পাবেন আর তার থেকে ছোটো আপনার একশো আশি টাকা কিলো দেখুন মাছটা তো এখন কম বুঝতে পারছেন আর আমাদের এই যে ক্যারি খরচ গাড়ি ভাড়া মুটে এই নিয়ে তো আমরা বলুন মাছের দামটা তো বাড়বেই আমাদের এগুলোও তো মেটাতে হবে দেখুন আমরাও তো আপনার হ্যাঁ আমাদেরও তো এইগুলো দেখাতে হবে মুটে মেটাতে হবে এইগুলো না আমরাও তো এই মাছের পরেই সব নির্ভরশীল এই মাছ বিক্রি করে আমি মুটে দেবো আমার সংসার চালাবো সবই তো বলুন আপনি আপনি যেমন বলছি আপনি নিয়ে যান বাজারেও এর থেকে আপনারা একটু বেশি দামে বিক্রি করবেন সবাইই নেবে তাহলে আপনি কতোটা নেবেন আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি আমার একটু কাজ আছে